এটা মোবাইল এক্সপ্রেসের দোকানে ফোন করছি তো হ্যাঁ দাদা আমি একটা মোবাইল ফোন নিতে চাই দশ হাজার টাকার মধ্যে তো আপনার দোকানে ভালো কোম্পানির মোবাইল ফোন আছে হ্যাঁ দশ হাজার হুম না এখন আমি যাব না আমার বাজেট দশ হাজার টাকার মধ্যেই আমার চাই তো আপনার দোকানে কি দশ হাজার টাকার মধ্যে হবে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে বলুন আমি রেডমিটাই নেব তাহলে রেডমিটাই নেব হুম আর অগ্রিম টাকা দিতে হবে ফাইভ জি বি মোবাইল সম্বন্ধে অত আইডিয়া নেই আপনি যেটা ভালো হবে দশ হাজার টাকার মধ্যে একটা দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অগ্রিম টাকা দিতে হবে ইন্সটলমেন্টে যদি নিই ধরুন আমি আপনাকে পাঁচ হাজার টাকা জমা দিলাম হাজার টাকা ইন্সটলমেন্টে শোধ করলাম আপনার দোকানের অ্যাড্রেসটা কোথায় দোকানের অ্যাড্রেসটা দিন কটা পর্যন্ত থাকেন আপনি আপনি সকালের দিকে কটা পর্যন্ত থাকেন ঠিক আছে আমি গিয়ে আপনাকে বাকি কথা বলব দোকানে গিয়ে কথা হবে রাখছি